আমার এলাকায় দশম শ্রেণীর পর শিক্ষার্থীরা বিভিন্ন রকম বিষয় নিয়ে পড়তে পছন্দ করে তারা সাধারণত উচ্চ শিক্ষার জন্যই বেশি শিক পছন্দ করে তারা উচ্চ মাধ্যমিক দিতে চায় মানে দশম শ্রেণীর পর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয় এছাড়াও তারা নার্সিং এবং বিভিন্ন রকম পলিটেকনিক এবং ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় এখন বিভিন্ন রকম কম্পিউটার কোর্স চালু হয়েছে যেগুলি দশম শ্রেণীর পর করা হয় এছাড়াও হোটেল হোটেল ম্যানেজমেন্টের কোর্স চালু হয়েছে যেটা দশম শ্রেণীর পর করতে চায় এছাড়াও বিভিন্ন রকম টেকনিকাল ইনস্টিটিউট চালু হয়েছে যেগুলো দশম শ্রেণীর পর করতে পছন্দ করে এবং তারা চায় যে দশম শ্রেণীর পর কোনো একটা ভালো কোর্সে বা ডিপ্লোমাতে ভর্তি হয়ে সেখান থেকে ভবিষ্যতের জন্য চাকরির সুযোগ সুবিধা নিতে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা বাড়ালেই হবে না দক্ষ হতে হবে এবং সেই দক্ষতার জন্য বিভিন্ন রকম ডিপ্লোমা ও ট্রেনিং করতে হবে প্রশিক্ষণ নিতে হবে অনেকে সেলাইয়ের কাজে যায় অনেকে বিউটিশিয়ান শিখছে এখন বিউটিশিয়ানের অনেক বেশি মূল্যবান অনেকে ফোটোগ্রাফি শিখতে চায় অনেকে টেকনিকাল এবং ড্রাইভিংয়ের দিকেও যায় এখন মোবাইল রিপেয়ারিং রেফ্রিজেটার রিপেয়ারিং ফিটার আইটিআই নার্সিং ডিএমএলটি এইসব কোর্সগুলি চালু হয়েছে সেইগুলোর দিকেই বেশি মানুষ আগ্রহ হয়